আমি যখন প্রথমবার রান্না করেছিলাম তখন আমি খুবই ছোটো ছিলাম আমি তখন স্কুলে পড়তাম অবশ্য তখন ক্লাস টুয়েলভে পড়তাম হঠাৎ করে মা একদিন বাড়িতে ছিল না মা তার অফিসে ছিল রান্না করার সময় পায়নি সেই জন্য রান্নাটা আমাকেই করতে হয়েছিল কিন্তু সেই সময় এমন ছিল যে আমি তখন কিছুই রান্না করতে জানতাম না ভাতের চাল কীভাবে ধোয় সেটাও জানতাম না তো আমি কী করলাম আমার একটা আত্মীয় আত্মীয় মানে আমার মায়ের মা যিনি দিদা আমার আমি তাকে ফোন করেছিলাম বাড়িতে ফোন থাকত কারণ বাড়িতে যেহেতু আমি একা থাকতাম তো একটা ফোন থাকত তো সেই ফোন নিয়ে আমি আমার দিদাকে ফোন লাগিয়েছিলাম এবং আমার দিদা আমাকে বলে দিয়েছিল কীভাবে কী রান্না করতে হয় কীভাবে উনুন জ্বালাতে হয় মানে গ্যাসটা কীভাবে জ্বালাতে হয় হাঁড়ি কীভাবে বসাতে হয় কীভাবে ভাত চাল ধুয়ে রান্না করতে হবে সব বলে দিয়েছিল আমি সেভাবেই ভাত রান্না করেছিলাম এবং তারপর আমি আলুপোস্ত রান্না করেছিলাম এবার ইউটিউব দেখে করতে পারিনি কারণ সেই প্রথম বার কোনটা কীভাবে কী করতে হবে অতটা সাহস দেখাইনি সেজন্যে আমি বাড়ির লোকেরই সাহায্য নিয়েছিলাম ইউটিউব দেখেছিলাম কিন্তু সেখান থেকে অতটা বুঝতে পারিনি বা পরিমাণটাও বুঝতে পারিনি সেক্ষেত্রে দিদা আমাকে অনেকটা বেশি সাহায্য করেছিল তো আমি আলুপোস্তর জন্য আলুগুলোকে কীভাবে ছুলব কীভাবে কাটব ভিডিও দেখেছিলাম সাথে দিদা বলে দিয়ে খুব সুবিধে হয়েছিল আলুগুলো কেটে ধুয়ে তারপর উনুনে গ্যাসে উনুন বসিয়ে রান্না করে ভালোভাবেই রান্না করেছিলাম আলুপোস্ত করেছিলাম ডাল করেছিলাম ডিম ভাজা করেছিলাম আর শাক ভাজা করেছিলাম তো এবার ডিম তো প্রথম বার ফাটাব ফাটাতে জানি না ফাটাতে গিয়ে অবশ্য ইউটিউব দেখেছি দিদা বলে দিয়েছে তার পরেও সমস্যা হয়েছিল কারণ যেহেতু প্রথমবার রান্না করছি তো যখন চামচ দিয়ে ডিমটাকে ফাটিয়েছি ডিমটা ফেটে গেছে এবার সেটাকে ফাটানোর পর দুটো দুটো হাত দিয়ে যে তাকে আলাদা করব তাতে কী হলো সেই ডিমটা তো ভিতরের অংশটা তো পড়ল তার সাথে বাইরের যে খোলসটা সেটাও কিছুটা ভেঙে গুঁড়িয়ে তাতে পড়ে গেল অবশ্য পুরোপুরি চূর্ণ হয়নি সেই জন্য ভেঙে পড়ে যাওয়ার পর আমি তখন ভাবছি কী করব তখন দিদা আমাকে বলল যে ওটা হাতে করে তুলে ফেলে দে প্রথমবার করছিস ওই জন্য করতে পারিসনি তো আমি সেটাই দিদার কথা শুনেছিলাম এবং সেভাবেই সেটা তুলে ফেলে দিয়েছিলাম তো রান্না এভাবেই করেছিলাম প্রথমবার ইউটিউবের কিছুটা সাহায্য নিয়ে কিছুটা দিদার সাহায্য নিয়ে তো আমার এই প্রথমবার রান্না করে খুব ভালো লেগেছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে মা প্রতিদিন অফিস যাওয়ার আগে কতটা পরিমাণ কষ্ট করে যাই হোক সেদিন প্রথম যেহেতু রান্না করেছিলাম সবার সাহায্য নিয়ে ইউটিউব বা দিদা যেটাই হোক আমার খুবই ভালো লেগেছিল এবং আমি আনন্দ পেয়েছিলাম এবং পুরো সময়টা যেন কোন দিকে চলে গেল বুঝতেই পারিনি তো আমার সময়টা খুবই ভালো কেটেছিল এবং ওই রান্নার অনুভূতি আমার খুব ভালো লেগেছিল